কোভিড নাইন্টিন সময়ে আমাদের এলাকার পরিস্থিতি খুবই খারাপ ছিলো কারণ এই সময়ে সারা দেশ জুড়ে চলছিলো লকডাউন অর্থাৎ কেউ ঘরের বাইরে যেতে পারতো না সব দোকান বন্ধ ছিলো এবং এই রোগের প্রাদুর্ভাবে অনেক অনেক মানুষ মারা যেতো যাকে এই কোভিড নায়েন্টিন রোগ হতো সে আর বাঁচতে পারতো না এই ভয়ে আমাদের গ্রামের কোনো মানুষ বাইরে বেরোতো না ও অন্যান্য গ্রামের মানুষকে অন্য একটি গ্রামে আসতে দিতো না আমাদের পরিস্থিতি খুব করুণ হয়ে পড়েছিলো এবং এই রোগ থেকে আমি আমার নিজের পরিবারকে রক্ষা করার জন্য ওদেরকে আমি বাইরে অতটা বেরোতে দিতাম না এবং বাইরে বেরোলেও স্যানিটাইজার মাক্স ইউজ করতে বলতাম বাইরে কোথাও গেলে পথমে হাত পা ধুয়ে বাড়িতে ঢুকতে দিতাম এবং চান করতে বলতাম আর সবসময় খাওয়ার আগে কোনো কিছু কাজ করার আগে স্যানিটাইজার ইউজ করতে বলতাম আর কাম হাঁচি বা কাশির সময় মুখে কাপড় বা হাত ঢাকা দিতে বলতাম হাত ঢাকা দিলে বা হাঁচির পর সেটাকে আমি স্যানিটাইজার দিয়ে বা সবান দিয়ে ভালো করে ধুতে বলতাম